হ্যাঁ আমি মনে করি বাংলা ভাষার প্রতিনিধিত্বে মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে এখন মিডিয়া ও শিক্ষা ব্যবস্থা বাংলা ভাষা সম্পর্কে সচেতন এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি দিনটি আমরা মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি এই দিনটি ভাষা শহিদ দিবস হিসাবেও পরিচিত এবং মিডিয়া ও সংবাদ মাধ্যমগুলি বাংলা ভাষার সংবাদ পড়েন বিভিন্ন পত্রিকাগুলি বাংলা ভাষায় লেখার মাধ্যমে বাংলা ভাষাকে পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে